আমার রাজ্য পশ্চিমবঙ্গ এবং আমার জেলা জলপাইগুড়ি তো আমার এই জেলাতে বা আমার এই রাজ্যে বেশিরভাগ মানুষের মাতৃভাষা বাংলা তাই সাধারণত যে সমস্ত স্থানীয় ব্যবসা বাণিজ্য বলুন বা একে অপরের সঙ্গে ভাষার আদানপ্রদানের মাধ্যম হিসেবে নিজের মাতৃভাষা বা বাংলা ভাষাকেই ব্যবহার করা হয় এবং বাংলা ভাষার প্রচলন সর্বাধিক তো এই মাতৃভাষা বাংলা ভাষাকেই মাধ্যমেই একে অপরের সামনে তথ্য আদানপ্রদান করে থাকেন এবং কথাবার্তা বলে থাকে এবং এই মাতৃভাষার মাধ্যমেই একে অপরের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে থাকেন এবং এক বাণিজ্যিকভাবে এগিয়ে ছাড়ে এছাড়া প্রত্যন্ত ছোটোখাটো যে সমস্ত কুটির শিল্পই বলুন বা ছোটোখাটো বিজনেস দোকান বলুন বাজার বলুন দোকান ঘাটেও মানুষ ক্রেতা বিক্রেতা একে অপরের সঙ্গে জিনিসপত্র কেনাবেচার ক্ষেত্রে নিজের মাতৃভাষাই ব্যবহার করে জিনিস দোকানদারকে বুঝিয়ে থাকেন এবং দোকানদারও তা ক্রেতার কাছ থেকে বুঝে তাকে নির্দিষ্ট পণ্য দিয়ে থাকেন এবং এইভাবেই একে অপরের সঙ্গে মাতৃভাষার মাধ্যমেই যোগাযোগ এর মাধ্যম হিসাবে স্থাপন করেন এবং যোগাযোগ করে থাকেন